পশুপালন এখন ভালো একটা যে উৎস যে পশুপালনের জন্য ভালো একটা পরিবেশ দরকার যার যেমন মুক্ত প্রাঙ্গণ তো দরকারই আছে সবুজ লতা পাতা কচি ঘাস ঘরের যাবতীয় পশুদের আহারের জন্য সবজির যে অবশিষ্ট খোসা আছে সেগুলো পশুদের এখন ভালো জাতীয় খাদ্য হিসাবে ব্যবহার হয় পশুপালনের সরকারি স্কিমে তো কী বলবো নানাবিধ স্কিম আছে সেই স্কিমের থেকেও পশুদের এখন অনেক ভালো উপকৃত হচ্ছে কিন্তু পশুপালনের দিকের থেকে হচ্ছে যে গৃহপালিত পশু তো যে আপনারা দেখছে তাদের তো কোনো অসুবিধা নেই সব থেকে হচ্ছে যে অগৃহপালিত পশু যেটা রাস্তাতে যারা আছে তারা তো কোনো রকমেই গৃহপালিতদের সঙ্গে তো তাদের মেলানো যায় না সেইকানে সরকারি স্কিমদের নাই বললেই চলে যেমন পশুপালনদের হচ্ছে মেন হচ্ছে যে তাদের কোনো রোগ কোনো ব্যাধিও যদি হলো তাদের পশুপালনদের হসপিটাল একদম নাই বললেই চলে দূর আছে তো তবুও দূর দূরান্ত রাস্তার পশুপালন তো কোনো হসপিটালের সেবা তো পাচ্ছেই না এই দিক থেকে সরকারের দিকে একটু আমরা দাবি করতে পারি যে সরকারের এই দিকে এই স্কিমের পেছনের আরেকটু নজর দৃষ্টি আকর্ষণ করতে পারি যাতে ভবিষ্যতে রাস্তার পশুরা গৃহপালিত পশুরা যেন সমানভাবে তারা পরিষেবার মূলক সরকারি পরিষেবার মূলকগুলো পায় এবং যারা পশুপালন করছেন তারাও যেন উপকৃত হয়